ভারত বিভিন্ন আঞ্চলিক উৎসবে সমৃদ্ধ এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যেমন নাচ গান ইত্যাদি যেমন পুরুলিয়ার ছৌ নাচ বাঁকুড়ার টুসু ভাদু এগুলো খুবই বিখ্যাত আদিবাসী সম্প্রদায়ের লাঠি নাচ এবং রাজস্থানে গারবা গুজরাটে ডাণ্ডিয়া বিহারে ছট পুজো এগুলো ভারতের প্রতিটা সম্প্রদায়ের লোকেরা খুবই ভালোবেসে উদযাপন করে থাকেন বাঙালিদের যেমন দুর্গাপুজো ধুনুচি নাচ এইটি খুবই উন্নত কারণ এইটির দুর্গাপুজো যখন হয় তখন সমস্ত সম্প্রদায়ের লোক এই পুজোতে উপস্থিত থাকেন এবং এই যে আমাদের দুর্গাপুজোর সময় অনুষ্ঠান হয়ে থাকে তার মধ্যে ধুনুচি নৃত্য থাকে নাচ থাকে গান থাকে বিভিন্ন রকমভাবে উদযাপন করা হয় এতে সমস্ত সম্প্রদায়ের লোকই যোগদান করেন তাছাড়াও দোল যাত্রা পঁচিশে বৈশাখ কাজী নজরুল ইসলামের জন্মতিথি অনুযায়ী অনুষ্ঠান এগুলো তো হয়েই থাকে এছাড়াও বিহারে যখন ছট পুজো হয়ে থাকে সেই ছট পুজোতে এখন বাঙালিরাও সেই ছট পুজোতে যোগদান করেন তারাও করে থাকেন খ্রীশ্চানদের পঁচিশে ডিসেম্বর যখন যীশু খ্রিস্টের জন্মদিন হয় সেখানেও খ্রীশ্চানরা বাঙালি বন্ধুদের এবং মুসলিম বন্ধুদের ডাকেন তাদের এই উৎসবে এমনকি বাঙালিরাও তাদেরকে তাদের উৎসবে ডাকেন